তো দীর্ঘ সাঁতার অনুশীলনের জন্যই সাঁতার হচ্ছে গিয়ে একটা সাঁতার কাটা আপনারাই জানেন সবাই অনেক ন্যাশনাল গেম আছে ন্যাশনাল গেমের মধ্যেও পড়ে সাঁতার কাটা অনেকে গোল্ড মেডেল যেতে এই দীর্ঘ সাঁতার কাটার আগে যখন আপনি ধরো কোনো কোথাও সাঁতার কাটছেন পুকুরে বা কোনো পুলে সুইমিং পুলে ধরো আপনি অনেকক্ষণ সুইমিং করছেন বেশি সুইমিং করা অবশ্য ভালো নয় যখন করছেন তার আগে কিছু স্ট্রেচিং করে নেওয়া উচিত যেরকম ধরুন সুইমিং করার আগে একটু স্ট্রেচিং করে নিলেন একটু মানে স্ট্রেচিং হাত হাত পা এগুলো একটু ভালো করে স্ট্রেচ করতে হবে ভালো করে নিঃশ্বাস নিতে হবে যেন সাঁতার কাটার সময় এই হচ্ছে ব্যাপার আর যখন আপনি সাঁতার কাটবেন তখন সাঁতার কাটার সময় অ্যাকচুয়ালি কি কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে মুখটা সব সমময় জলের ওপরে রাখার চেষ্টা করবো আমি যাতে আমি নিঃশ্বাসটা নিতে পারি বেশিক্ষণ জলের মধ্যে থাকা যাবে না কেন আপনি দীর্ঘ সাঁতার কাটবেন নিঃশ্বাসের প্রয়োজন হবে বেশিক্ষণ জলে থাকা যাবে না নাহলে দম পাবেন না সাঁতার কাটার সময় আর সেকেন্ড কথা হচ্ছে যে সাঁতার কাটার আগে সাঁতার কাটার আগে কিছু নিজেকে মানে বেশি ভারী কিছু খাওয়া যাবে না হালকা কিছু খেয়ে সাঁতার কাটতে হবে বেশি ভারী কিছু সাঁতার খেয়ে আপনি দমের কষ্ট হবে মানে ইয়ে করতে পারবেন আপনি বেশি ভারী কিছুকে সাঁতার কাটতে পারবেন না একটু হালকা খাবার খেতে হবে আর সাঁতার কাটার আগে অবশ্যই জল খেতে হবে কিন্তু জল বেশি অতিরিক্ত জল খেলে চলবে না জল খেতে হবে একটু মিডিয়াম বেশি অতিরিক্ত জল খেলে আপনার আবার শরীর ভারী হয়ে যাবে তখন আপনার সাঁতার কাটতেও অসুবিধা হবে আর সাঁতার কাটার সময় সব সমময় খেয়াল রাখবেন হাত ও পা যেন দুটো একসঙ্গে সঞ্চালিত হয় আলাদা আলাদা সঞ্চালিত হলে তখন কী হচ্ছে হাতের ওপরে অতিরিক্ত বেশি ভর পড়ে যাচ্ছে এরপরে সাঁতার কাটতে আপনার অসুবিধা তাড়াতাড়ি হাত ব্যথা হয়ে যাবে এবং সাঁতার কাটতেও অসুবিধা হবে এই জন্য খেয়াল রাখব যেন হাত আর পা দুটো একসঙ্গে সঞ্চালিত হয় তাছাড়াও আর যারা সাঁতারে জানেন না তারা অবশ্যই এই সব সাঁতার পুকুরে যে পুকুরে বা কারো বড়দের সঙ্গে চেষ্টা করুন যারা সাঁতার কাটছেন ভালো করে কাটুন আর এই অবধি